আমার রাজ্যে বা দেশে শিল্প শিল্পচর্চার ভবিষ্যৎ আমরা মনে করি খুব ভালো হতে পারে যদি সেই শিল্পটাকে আমরা খুব ভালো চর্চা করি অর্থাৎ আমরা আমাদের দেশের যে নানান রকমের হস্তশিল্প বা কুটির শিল্প মাট যেগুলো আছে আর কি সেই জিনিসগুলোর উপরে ঠিক ঠাক গুরুত্ব দিই না বা সেগুলোকে আমরা বেশি একটা পাত্তা দিই না যার জন্য আমাদের শিল্পের উপর ভবিষ্যৎ আমরা ঠিক ঠাকভাবে তৈরি করতে পারি না তবে আমরা যদি চেষ্টা করি তাহলে আমাদের দেশের শিল্পচর্চার ভবিষ্যৎ খুব ভালো একটা জায়গায় নিতে পারি যেমন আমাদের দেশে মে মহিলারা নানান রকম হাতের তৈরি জিনিস তৈরি করছেন সেলাই করে করে বা বুটিক করে বা চ কসমেটিক তৈরি করছে নানান রকম জিনিস তৈরি করছে তো এই জিনিসগুলোকে আরেকটু যদি আমরা চর্চা করতে পারি বা আরেকটু যদি বেশি পরিমাণে এর দিকটা আমরা ঝোঁক দিতে পারি বা একটু তার খাবার সাথে হেল্প করতে পারি আমার মনে হয় এই শিল্পচর্চা আমরা আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আমাদের এই হাতের কাজগুলো আমাদের যে মহিলাদের এই হাতের কাজগুলো সেগুলো নিয়ে আমরা দেশে নয় শুধু দেশের বাইরেও আমরা এই জিনিসগুলোকে নিয়ে যেতে পারবো অর্থাৎ আমাদের শিল্প চর্চার ভবিষ্যৎ আমরা আরেকটু ভালো করতে পারবো বলে আমার মনে হয়